আমাদের বাংলা ভাষা তো এসছেই সংস্কৃত ভাষা থেকে সুতরাং বাংলা ভাষাটা পুরোপুরি সংস্কৃত দ্বারা প্রভাবিত কিন্তু আমরা কিছু কিছু যেরকম শব্দ ব্যবহার করি যেটা পুরোপুরি ইংরেজি ভাষার অনুকরণ কেন কী তার বাংলা সচরাচর কোনো অভিধানেও পাওয়া যায় না যেমন আপনার আমরা বলি চেয়ার আমরা বলি টেবিল আমরা বলি ডাইনিং রুম আমরা বলি বাথরুম সবকটাই কিন্তু ইংরেজি ভাষারই প্রয়োগ তো আমরা এসব এখন আমাদের এই বর্তমান জীবনে আমাদের এগুলো বাংলা ভাষারই সমার্থক হয়ে পড়েছে এবং যত দিন যাচ্ছে আরও আমরা এসব ইংরাজি ভাষা দ্বারা প্রভাবিত হচ্ছি তো আমাদের এদিকে নজর রাখতে হবে আমাদের অবশ্যই বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে সব জায়গায় প্রচার করতে হবে